আমাদের বাংলা ভাষা পশ্চিমবঙ্গে আমরা বাংলা ভাষায় বাংলা ভাষায় জানি ছোটোর থেকে আমরা লেখাপড়া করেছি বাংলা ভাষাতেই পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা আমাদের মাতৃভাষা পড়ার ছোটো থেকে আমরা পড়াশুনা করেছি বাংলা ভাষায় আমরা হিন্দি উড়িয়া এই সকল পারিনি পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাংলা ভাষায় আমাদের কথা বলি আমাদের বাংলা ভাষা খুব সোজা আমরা ছোটোর থেকেই বাংলাতেই আমরা কথা বলি পড়াশুনা করি অন্য অন্য ভাষার তুলনায় আমাদের বাংলা ভাষায় সোজা তাই আমরা বাংলাতেই কথা বলি